যদিও আমি গ্রামেই বাস করি

গ্রামের সৌন্দর্য দেখার জন্য প্রায়শই আমি এক জায়গা থেকে আরেক জায়গা এক গ্রাম থেকে আরেক গ্রাম ছুটেবেলায় গ্রামের প্রকৃতি আমাকে আকর্ষণ করে খোলা মাঠ নীল আকাশ সবুজ গাছপালা সবুজ মাঠ গরু ছাগল চড়ছে কখনও দেখছি সেই সবুজ মাঠ সোনালি ধানে ভরে উঠেছে এত সুন্দর দৃশ্য গ্রামের এই দৃশ্য দেখতে আমার প্রচণ্ড ভালো লাগে গ্রামের বধুরা ঘোমটা দিয়ে কাঁখে কলসি নিয়ে কল থেকে জল আনছে কৃষকরা মাঠে বীজ বপন করছে সেই বীজ একদিন সোনালি রঙে পরিণত হচ্ছে পুকুরে বা জলাশয়ে মাছ ধরছে জাল ফেলে এ যেন একটা অসম্ভব প্রকৃতি অসম্ভব সুন্দর প্রকৃতি গ্রামের রাস্তায় হাঁস মুরগি হাঁস মুরগির কোলাহল বিকালবেলা ছোটো ছোটো বাচ্চাদের কত নিত্য নতুনের খেলা আমার মন কেড়ে নেয় এই অপরূপ দৃশ্য গ্রামের এই প্রকৃতি বারবারার আমার মনটা টানে আর এই প্রকৃতি দেখার জন্য আমি এক জায়গা থেকে অন্য জায়গায় এক গ্রাম থেকে অন্য গ্রামে ছুটে চলি শহরতলিতে আমি তেমন যাই না কারণ শহরের ঘিঞ্জি উঁচু দালান গাড়ি ঘোড়ার আওয়াজ কলকারখানার আওয়াজ আমার তেমন ভালো লাগে না গ্রামেরই অপরূপ দৃশ্য আমাকে বারবারার আকর্ষণ করে তাই আমি বারবার এই প্রকৃতির টানে দৌড়ে যায়